আজ সকাল সাতটা নাগাদ আমি আসানসোল জেলা হাসপাতালের কাছ থেকে আসানসোল স্টেশন যাওয়ার জন্য একটি ক্যাব বুক করি কিন্তু সেখানে আমি তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও সেই ক্যাবটি আসে নি তাই সেই কারণে আমি ক্যাবটি ক্যান্সেল করছি